ঝাড়গ্রাম গ্রামীণ জনগণের মধ্যে খেলার গুরুত্ব অপরিসীম গ্রামীণ জনগণের গ্রামীণ জনগণের কাছে খেলা একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কে কিছু মতামত রয়েছে গ্রামীণ জনগণের কাছে খেলা একটি বিশেষ দিক খেলা অবসাম্ভিক মিলন এবং উল্লাসের মাধ্যমে মানসিক চাপ কমায় আনন্দ ও সমগ্রতা বৃদ্ধি করে খেলা করা বিশেষত গ্রামীণ ছেলে মেয়েদের জন্য মুক্তির মাধ্যম হতে পারে যারা অধিকাংশ সময় ঘরে বসে কাজ করেন সামাজিক সম্পর্কও খেলার সংস্করণে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম দিক হতে পারে গ্রামীণ এলাকায় খেলাধুলা নিয়ে অনেক সময় সমাজের ছেলেমেয়েরা একত্রিত হয় এবং আনন্দে ভরে ওঠে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় এবং বিভিন্ন ধরনের খেলা তারা খেলে থাকে ফুটবল ব্যাডমিন্টন ক্রিকেট ইত্যাদি খেলাগুলি গ্রামীণ এলাকায় বেশ জনপ্রিয়